আমার রাজ্যে তুলা শিল্প গড়ে ওঠার মূল কারণ হচ্ছে কাঁচা মাল কাঁচা মালটা সরবরাহ বেশ ভালো হয় এছাড়াও আমাদের রাজ্যে অনেক মিল বা কারখানা রয়েছে যেখানে সেই তুলা বা কার্পাস থেকে নানান রকমের জিনিস তৈরি করা হয় কাঁচামাল তুলে এনে সহজেই কারখানায় চলে যায় তারপরে প্রসেসিংয়ের মাধ্যমে নানান জিনিসপত্র তৈরি হয় ফলে শিল্প আরও ভালোভাবে গড়ে ওঠে এবং আদান প্রদান বেশ ভালোই হয় শিল্পালয়ের ওয়ার্কাররা বেশ ভালো ভালো কাজ করে যার ফলে শিল্পে কোনো রকম লস বা ক্ষতি হয় না খুব কম মাত্রায় হয় হয় না বললেই চলে কিন্তু খুব কম মাত্রায় হয় এখানকার আবহাওয়া বেশ মনোরম চাষবাসের জন্য তুলা বা কার্পাস যার ফলে চাষবাস যদি ভালো হয় তবেই তো কাঁচামাল আমরা বেশি করে পাব যার ফলে সেটি কারখানায় যাবে কারখানায় গিয়ে তারপরে নানান প্রসেসিংয়ের মাধ্যমে সেই তুলা বা কার্পাস থেকে নানান জিনিসপত্র তৈরি হবে যার ফলে শিল্প আরও বেড়ে উঠবে